ড্রয়িং এবং পেন্টিংকে উভয় শিল্পের ম মধ্যে মাধ্যম এদের মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে ড্রয়িং হল একটি দ্রুতো সহজ মাধ্যম এদের প্রায়ই কয়লা গ্রাওয়ার্ড রঙ অ্যানড পেনসিল ইত্যাদি ব্যবহার করা হয় ড্রয়িংয়ের মাধ্যমে একটি বিশেষ রূপরেখা তৈরি করা হয় এটি একটি ত্রিমাত্রিক শিল্প পেন্টিং রঙের পেন্টিং দিয়ে তৈরি করা হয় রঙ আলো এবং ছায়া দিয়ে বাস্তব রূপ তৈরি করা হয় দুই বা তিনমান্ত্রিক হতে পারে এখানে মূলত রং তৈরি ইত্যাদি ব্যবহার করা হয়